পশ্চিমবঙ্গে একটি সমৃদ্ধ সংস্কৃতির প্রদেশ হিসেবে পরিচিত এখানে অগ্রাধিকার বাঙালি জনগোষ্ঠী থাকা এবং তাদের সাংস্কৃতিক ও ঐতিহ্য গরিব গভীর প্রভার থাকে বাংলা ভাষায়ও এখানে বিশেষ স্থান রয়েছে বাংলা ভাষা একটি সমৃদ্ধ ভাষা যা পশ্চিমবঙ্গে মাতৃভাষা হিসেবে অনেকগুলি রয়েছে ভাষা সাহিত্যিক ঐতিহ্য পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় বিভিন্ন কবি লেখক সাহিত্যিক ও সাংস্কৃতিক প্রেমী জন্মগ্রহণ করেছে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়

সত্যজিৎ রায় সুনীল গঙ্গোপাধ্যায় ইত্যাদি পশ্চিমবঙ্গে বিভিন্ন সাহিত্যিক মহাকাব্য মহাকাব্য প্রাণ রয়েছে শিক্ষা ও পঠনশীলতা পশ্চিমবঙ্গে বাংলা ভাষা পরিষ্কারভাবে শিক্ষা ও পঠনের মাধ্যমে হিসাবে ব্যবহৃত হয় বাংলা ভাষা প্রাথমিক ও উচ্চতর শিক্ষা বিষয় বিশেষ দক্ষতা অর্জন করার জন্য প্রশিক্ষণ প্রদান করা হয় এছাড়া বাংলা ভাষায় উচ্চশিক্ষা প্রদানের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষ শিক্ষা প্রতিষ্ঠান কার্যকর রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসব পশ্চিমবঙ্গে বাংলা ভাষা উৎসব ও অনুষ্ঠানের আদান প্রদান অনেকটা বেশি বলে আমাদের রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে প্রচার বাংলা ভাষা আমরা গর্বিত